আমি পরিবারের সবাইকে বলতাম বিশেষ করে আমার অর্ধাঙ্গিনীকে বলতাম যে আমি সব পারি কিন্তু রান্না করতে পারি না কিন্তু ইদানিং আমি কাজ কর্মসূত্রে কলকাতায় নিজে একা একা থাকার ফলে আমি বেশ কিছু রান্না নিজে নিজে এবং অর্ধাঙ্গিনীর কাছ থেকে স্ত্রীর কাছ থেকে ফোনে শুনে শুনে ইউটিউব দেখে আমি শিখেছি এবং রান্না করার চেষ্টা করি সমস্তটাই শখের অবশ্য সে জন্য যেমন মিক্সড ভেজ তার মধ্যে আপনার গাজর শিম বীট মটরশুটি এইসব দিয়ে একটা মিক্সড ভেজ করতে পারি আমি এবং ডিমের ডালনা করি আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ করি যে ডিমের ডালনা হয় সেই ডালনাটা আমি খুব ভালো করতে পারি তার সাথে চিকেন কষাও করতে পারি এই রান্নার একটা আমি শখে এই রান্না করছি এবং শিখছি আরও শিখছি